শহরটা আমার শ্বশুরবাড়ি হলেও গ্রামটা আমার হল বাপের বাড়ি যার জন্য গ্রাম আমার যেতে সবথেকে বেশি ভালো লাগে তা বাদেও ভালো লাগে গ্রামের পরিবেশ গ্রামের সবুজ জল ভরা নদী পুকুর গাছপালা মাঠঘাট পশুপাখি সব দেখে যেন আমি মুগ্ধ বারবার ফিরে যেতে ইচ্ছে করে গ্রামের দিকে গ্রামেতে আমি মুগ্ধ গ্রামই হচ্ছে ছোটবেলার স্মৃতি সেখানে যেতাম খেলাধুলা বান্ধবীদের সাথে শশা আনতে যাওয়া মাঠে একসাথে যেতাম মাঠ থেকে শশা আনতে কিনা ঝালমুড়ি খাব বলে ঝালমুড়ি খাওয়ার পরে কি হত না লোকের থেকে লংকা নিয়ে আসা হত লংকা দিয়ে বাড়িতে নিয়ে আসতাম বাড়িতে নিয়ে আসার পরে মায়ের কি সেই বকুনি যে কেন নিয়ে এসেছিস লোকের মাঠ থেকে লংকা সেই ভেবে আমি ভয়ে চুপ থাকতাম কিছুক্ষণ তারপর আমার বাবা আমাকে একটু সাথ দিত যে থাক থাক ও তো ছোটো যখন বড়ো হবে তখন ও ঠিক শিখে যাবে যে কারুর থেকে জিনিস নিতে নেই কিন্তু তাও মাঝেমাঝে ভালো লাগে ওই গ্রামের মুগ্ধ শীতল বাতাস কবে যাব গ্রামে ফিরে সেই আশায় বসে থাকি দিনগুলো গুনি